হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা প্রথমত হচ্ছে দেখুন আমাদের ওয়েট বাড়ার অনেক রকমের কারণ আছে হ্যাঁ পারিবারিক পারিবারিক ইতিহাসের জন্যও কিন্তু অনেকক্ষেত্রে ওয়েটটা বেড়ে থাকে আপনাদের পরিবারে বাবা মায়ের কারো যদি ওয়েট বেড়ে থাকে তাহলে কিন্তু ওয়েট বাড়ে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমান যুগে তো সব ছেলেমেয়েরা এখন ফাস্ট ফুড খাচ্ছে বাইরে খাবার খেতে বেশি রুচি দেখাচ্ছে তো সেই জিনিসটা কিন্তু আপনাকে কম করতে হবে হ্যাঁ যতটা পরিমাণে পারবেন ভাজা যে জাতীয় বা মশলা জাতীয় চর্বি জাতীয় যে সমস্ত খাবার আছে বা প্যাকেট জাতীয় যে সমস্ত খাবার আছে সেগুলোকে আপনাকে হ্যাঁ একদম আচ্ছা বাইরের খাবার খান না তাহলে বাড়ির কিছু আচ্ছা তাহলে তো খুবই ভালো আর যদি চান আপনি বাড়ির খাবার খেতে পারেন হ্যাঁ তেল মশলা কম হবে সেই জিনিসটাই খাবেন তেল মশলা কম হবে আর নিয়মমতো কি আপনি ব্যায়াম করেন আচ্ছা তাহলে শুনুন নিজের আচ্ছা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য প্রথম প্রধানত হচ্ছে নিয়মমতো কিন্তু ব্যায়াম করতে হবে হ্যাঁ প্রত্যেকদিন কম করেও আধ ঘণ্টা তো ব্যায়াম করতেই হবে এবার আপনি যদি বলেন আধ ঘণ্টা টাইম দিতে না পারছি আপনি সারাদিনে তিনবার ভাগ করবেন দশ মিনিট দশ মিনিট দশ মিনিট ঠিক আছে তাহলেই ত্রিশ মিনিট হয়ে যাচ্ছে সেইটা কিন্তু টাইমটা আপনাকে দিতেই হবে এটা কিন্তু ওয়েট বাড়ার সবথেকে বড় কারণ হচ্ছে যে নিয়মমতো ব্যায়াম করছেন না মানে যেটা শরীরচর্চা বলি আমরা হ্যাঁ আর পর্যাপ্ত ঘুম হয় আপনার আচ্ছা দেখুন বর্তমান যুগে এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগই মোবাইল ব্যবহার করছে রাতে ফেসবুক করছে হ্যাঁ চ্যাট করে ম্যাসেঞ্জারে এগুলো একটু পারলে পরে কম করবেন কারণ অনেক সময় কী হয় যখন ফেসবুক বেশি করে চালান বা মেসেঞ্জারে কথাবার্তা বলছেন তাতে কী হচ্ছে বলুন তো আপনার মাইগ্রেনের অসুবিধা হচ্ছে রাতের ঘুমেরও সমস্যা হচ্ছে যার জন্য আপনার রাতে ঘুমটা হচ্ছে না আর রাতে ঘুম না হলেই কিন্তু শরীর ক্লান্ত হবে ঝিমিয়ে পড়বেন খেতেও রুচি হবে না হ্যাঁ ব্যায়াম করতে ইচ্ছা হবে না শরীরচর্চা করতে ইচ্ছা হবে না এর ফলে কিন্তু আপনার ওয়েটটা দিনের পর দিন বেড়েই যাবে কমবে না ঠিক আছে আর যেটা বললাম প্রতিদিন কিন্তু আপনাকে শরীরচর্চা করেই যেতে হবে আর দেখুন আর একটা কথা বলছি লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েই কলেজ পাশ করা বা পড়ুয়া হোক বা স্কুল পড়ুয়া হোক এখন কিন্তু নেশাজাত জিনিসগুলোর উপর বেশি আসক্ত হচ্ছে হ্যাঁ তো সেরকম কি কিছু ব্যাপার আছে সেরকম কিছু নেশা করা হয় আচ্ছা বাড়ির লোক যদি খায় সেটা তো সে রোগ সে সে রোগটা বহন করছে আপনি তো কোনকিছু নেশা করেন না না তাহলে কোনো ব্যাপার নেই আপনার এরকম কোনোরকম কোনো প্রবলেম নেই আপনি নিয়ম মতো শরীরচর্চা করবেন হ্যাঁ খাওয়া দাওয়াগুলো মেনটেন করবেন বাইরের বেশি তেলেভাজা জাতীয় খাবার খাবেন না ঠিক আছে যতটা পরিমাণে খাবেন একটু কাঁচা সবজি জাতীয় খাবারগুলোকে সেদ্ধ করে খাবার চেষ্টা করবেন হ্যাঁ যেরকম গুড় ছোলা খাবার চেষ্টা করবেন এগুলো কিন্তু বর্তমানে খেলে পরে কিন্তু ওয়েট অনেকটা পরিমাণে নিজের আয়ত্তে আনতে পারবেন

আচ্ছা আচ্ছা আচ্ছা দেখুন যদি আপনি স্কুল স্টুডেন্ট হন তাহলে তো খাওয়াই যাবে না বা আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে তো কাজের জায়গা তো তার টাইম মতো করে খাওয়া যায় না তো সেগুলো একটু একটু চাইবেন যেন করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আমার যে উপদেশগুলো নিলেন বা শুনলেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ হ্যাঁ রাখছি ফোনটা হ্যাঁ হ্যাঁ রাখলাম হুম হুম হুম